আমার মাঝে আমরা পিকনিক করতে গেছিলাম শীতের সময় তো মাঝে পিকনিক করতে গেছি আমাদের তো এখ বাড়ি থেকে কিছুটা দূরে পিকনিক করতে গেছি সেখানে গিয়ে তোমার সব কিছু বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে সবাই একসঙ্গে বেশিক্ষণ ঘুরবোও বলে বাড়ি থেকে রান্নাবান্না করে সব কিছু নিয়ে গুছিয়ে গাছিয়ে গেছি কিন্তু সেখানে গিয়ে দেখি ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে সবার সাথে মারাপিট হচ্ছে ওখানে কিছু ওখানকার কিছু লোকজনের সাথে ঘুরতে যাওয়া কিছু লোকজনের মারাপিট হচ্ছে তো সেখানে গিয়ে সবাইকে চুপ ঝগড়া থামা থামানো ঝগড়া চুপ করানো কারণ সেটা একটা পার্ক টাইপের ছিলো তো তো ঝগড়া ঝামেলার কারণে পার্কটাই বন্ধ করে দিচ্ছিলো তো আমাদের ঘোরাটা তো নষ্ট হয়ে যাচ্ছিলো তো তাদেরকে ভালোভাবে বোঝানো যে আমরা এতো দূর থেকে এসেছি ই ঘুরতে এরকম করলে হয় এরকম করলে তো আমরা ঘুরতে পারবো না এতোগুলো মানুষ তো ফিরে যেতে পারি না পার্ক বন্ধ করে দিলে তো তাদেরকে চুপ করানো তারপরে একসঙ্গে সবাই পিকনিক করা ঘোরা খাওয়া ঘুরতে ঘুরে সেখান থেকে একসঙ্গে আবার মজা করতে করতে আসার সমায় আমাদের গাড়িরজ্ গাড়ি যে ছিলো সেই গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিলো টায়ার পাংচার হয়ে গেলে সেটাও একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়েছি অতো সোন রাত হয়ে গেছে রাত আটটা নটা বেজে গেছে আমরা বাড়ি আসবো কী করে তো সেটা আবার পাল্টে বাড়ি আসা তো আমরা ওই সময়টা ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়েছি ভীষণ স মানে একটা অন্য রকম পরিস্থিতির মধ্যে পড়েছি সেই সময় সব কিছু কাটিয়ে বেরিয়ে আসতে আমাদের একটু কষ্ট হয়েছে কিন্তু সেটাও একটা একটা নতুন অভিজ্ঞতা যে এতো কিছু হলো আমাদের সাথে তারপরেও সুন্দরভাবে সবাই মজা করে বন্ধু বান্ধবী সবাই মজা করে আমরা সেখান থেকে ভালোভাবে সুস্থভাবে বাড়ি এসেছি সেটাই সব থেকে মেন ভালো